পোলট্রির কিছু সাধারণ রোগ হলো আর শীতকালে গলাটা ফুলে যাওয়া আর গরমে তো ওই মাথা ঘুরে ছটফট ছটফট করতে করতে মারা যায় অতিরিক্ত গরমে তাছাড়া মলদ্বারে ঘা হয় মানে ওদের শরীরটা সব সময় স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে আর ওদেরকে স্বাভাবিক তাপমাত্রার তাপমাত্রায় আবহাওয়াতে রাখতে হবে আর যে কারণে গরমের সময়ে আমি যেটা দেখি এমনিই যেটা দেখি ওদের গরমের সময় যাতে শরীরটা সুস্থ থাকে তার জন্যে টক দই খাওয়ানো হয় আর রসুন রসুন মিক্সচারে মিক্সচারে থেকে একদম পুরোপুরি পেস্ট করে সেটাকে নিয়েও খাওয়া খাওয়ানো হয় রস বের করে তাছাড়া আর যেটা দেখেছিলাম আর সেটা হলো লতা পাতা লতা পাতা বেটে মানে বেটে বেটে রস বের করে সেই রসগুলো খাওয়ানো হয় তাছাড়াও বিভিন্ন রকমের ওষুধপত্র থাকে যেগুলো ডাক্তার দেয় বা ডাক্তার লিখে দেয় সেগুলো নিয়ে ওদেরকে খাওয়ায় তাহলে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের জন্মায় এবং পোলট্রি সুস্থ থাকে আর যেসব রোগগুলো হয় প্রথম প্রথম যারা পোলট্রি ফার্ম করে তারা বুঝতে পারে না যার ফলে রোগগুলো প্রতিরোধ করতে হবে কীভাবে সেগুলো জানে না কিন্তু ধীরে ধীরে তারা যখন বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হয় ওই যে বললাম শীতকালে একবার যদি গলা ফুলে একটা মুরগি মারা যায় তা থেকে পুরো পোলট্রি ফার্মটা ফাঁকা হয়ে যাবে মানে একটা ভাইরাস সবার মধ্যে ছড়িয়ে পড়বে এমনকি সেটা মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে মিনিটের মধ্যে হাজার হাজার মুরগি মারা যায় তো সে কারণে সাবধানতা অবলম্বন করতে হয় তবে পোলট্রি ব্যবসায় লাভ খুব আছে কিন্তু যখন লস আসে লসের লস যখন একবার হওয়া শুরু হয় মানে একবার যখন পোলট্রি মারা শুরু করে পোলট্রি মরতে শুরু করে অসুখ বিসুখে তখন সত্যি বলতে কি কেউ আটকাতে পারে না কোনোভাবে আটকানো যায় না এটাই জানি